হ্যাঁ আমাদের এখানে অনেক বছর ধরেই রথযাত্রা বন্ধ হয়ে গিয়েছিল কারণ সেখানে রথযাত্রা করবার মতো আর্থিক অবস্থা হচ্ছিল না তো চাঁদাও সেইভাবে উঠছিল না তো সেই কারণে তারপরে কোভিড মহামারীর কারণেও বন্ধ হয়ে গেছে তো এবছর আমাদের এখানে যে রথযাত্রাটা হয়েছিল সেটা এবছর এত বড় করে হয়েছে যেটা এর আগে হয়নি এবারে রথযাত্রার জন্য অনেক বড় করে মেলা বসেছে অনেক বড় করে রথযাত্রা করা হয়েছে সারাদিন রাত ধরে পুজো আর্চনা করে রথ টানা হয়েছে বিকেলবেলা এবং ভোগ খাওয়ানো হয়েছে তারপরে জগন্নাথ দেবের স্নান করানো হয়েছে এবং এই যে সমস্ত কিছু অনুষ্ঠান হয়েছে তাতে আশেপাশের প্রচুর মানুষ এসে ভিড় করেছে এবং এখানে অনেক কিছু হয়েছে ভিডিও করা হয়েছে এগুলো করেছে তো এগুলো এর আগে কোনোদিন হয়নি তো এই কারণে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে